এল পি জি গ্যাস খুব ভালো এটা বর্ষার সময় আমাদের খুব সাহায্য করে কারণ বর্ষায় উনুনে রান্না করার খুব অসুবিধা কারণ জ্বালানিগুলো সব ভিজে যায় ও আগুন লাগতে চায় না এই জন্য এই এল পি জি সিলিন্ডার থেকে আমরা খুব ভালোভাবে কোনো অসুবিধা না হয়ে আমরা ঘরে বসেই সিলিন্ডারের মাধ্যমে মাধ্যমে ভালো রান্না করে করে খেতে পারি কিন্তু এই সিলিন্ডার যদি তারিখ বা অন্য অন্য কিছু না দেখা হয় তাহলে সমস্যা হতে পারে এল পি জি সিলিন্ডারগুলো যে লাইন থাকে বা পাইপ থাকে এগুলো মাসে মাসে চেক করতে হবে কারণ এতে যদি কোনো ছিদ্র বা অন্য কিছু হয়ে যায় তাহলে এই গ্যাসটা বাইরে আসবে এবং আগুন লেগে যাওয়ার খুব একটা ভয়াবহ কারণ থাকতে পারে এই জন্য এই গ্যাসটা আমাদের খুব ভালোভাবে ব্যবহার করতে হবে আমাদের দেখতে হবে যে এটা ভালো কী খারাপ আমাদের দেখে রান্না করতে হবে তার পরে ভালোভাবে এটা বন্ধ করে দিতে হবে